যে বইটা আমি কিনেছি বইটা কিন্তু ভালো না বইটার প্রথমে হচ্ছে ছাপার অক্ষরগুলো স্পষ্ট নয় ছবি ভালো নয় বই কালারফুল নয় এবং বইতে যে উত্তরপত্রগুলো দেওয়া রয়েছে সেই উত্তরপত্রের মান খুব একটা যথাযথ ভালো নয় বইতে কমা পূর্ণচ্ছেদ জিজ্ঞাসা চিহ্ন সেগুলো সঠিকভাবে নেই এবং বইটির দাম অত্যন্ত বেশি বইয়ের বাইন্ডিং খুব ভালো নয় বইয়ের পাতাগুলোও খুব খারাপ এবং নিম্নমানের পাতা ফলে বইটি খুব খারাপ বইটি ভালো না